নমস্কার স্যার স্যার আমি পুরুলিয়া পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের একজন ছাত্র বলছি স্যার আমাদের এই লাস্ট যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার ফলাফল কবে আসবে কিছু বলতে পারবেন আচ্ছা স্যার আমাদের পরের যে পরের বছর সেই বছরে কোন কোন বিষয়গুলি আছে একটু বলবেন স্যার আমার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা মহাশয় বলছিলাম আমার বাড়ি পুরুলিয়া থেকে জয়পুরে এক্ষেত্রে আমার যাতায়াতের অনেক অসুবিধা হয় প্রথম বছরটো আমার অনেক বড় অসুবিধা হয়েছিল তো দ্বিতীয় বর্ষে ওইখানে যে থাকার ব্যবস্থা আছে তো সেই ব্যবস্থা যদি করে দেন বা করা যায় তাহলে আমি বিশেষভাবে উপকৃত হবে আমার এইখান থেকে মোটামুটি দুঘণ্টার কাছাকাছি লাগে জবা যোগাযোগ ব্যবস্থা বলতে পরিবহন রোড রাস্তার যে পরিবহন বাস চলে সেইটা তাছাড়া আর ডাইরেক্ট কোন যোগাযোগ ব্যবস্থা নেই হ্যাঁ প্রথম বর্ষের একদম অন্তিম পরীক্ষাটা দিয়েছি এরপরের বর্ষে আমি দ্বিতীয় বর্ষের ছাত্রে ছাত্র হবো আর সেক্ষেত্রে সরকারি যে টাকা নেওয়া হয় সেটার সেটা কত নেওয়া হয় আর খাওয়াদাওয়া বলতে কিরকম খাওয়া দাওয়া আচ্ছা আর স্যার ওখানে রাত্রিবেলা কটার মধ্যে হস্টেল ওখানে প্রবেশ করতে হয় থাকার জায়গাতে আচ্ছা আচ্ছা ধন্যবাদ মহাশয় আমাকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য আপনাকে ধন্যবাদ